আমি কোথাও একটা জায়গায় পিকনিক করতে যাওয়ার সময় একটা এজেন্সির কাছে আমি ক্যাব বুক করেছিলাম সেই ক্যাবওয়ালা এক ভাড়া বলেছিল কিন্তু সেখানে পৌঁছে ড্রাইভার আমার কাছে এক ভাড়া নি নেবে বলেছিল কিন্তু আমি দিইনি কিন্তু তারপরেও ড্রাইভার জোর করার ফলে আমি বেশি চব্য না বাড়িয়ে দিয়ে দিয়েছিলাম কিন্তু দিয়ে দেওয়ার পরেও আমি সেটি সেই খবরটি এবং অভিযোগ আমি সেই সেই এজেন্সির কাছে বলেছিলাম বা এজেন্সির কাছে অভিযোগ জানিয়েছিলাম যে তুমি এক ভাড়া বলেছ এবং ড্রাইভার আমার কাছে এক ভাড়া নিয়েছে কেন এবারে আপনার কি পদক্ষেপ আপনি করুন